পরিবহন এবং ভ্রমণ বিকল্পগুলিতে যে সমস্ত মন যে সমস্ত জীবনযাত্রা আমাকে প্রভাবিত করেছে সেগুলি দেখা যায় যেমন আগে প্রথমত রাস্তাঘাট ছিল না যান চলাচলের জন্য খুবই অসুবিধা ছিল গ্রাম বাংলার যে সমস্ত রাস্তাগুলি ছিল সংকীর্ণজনক আগে কোনো ইঞ্জিন চালিত কোনো গাড়ি ছিল না প্রথমত আগে আমাদের যেমন ঘোড়ার গাড়ি ছিল বিভিন্ন ধরনের দ দিয়ে আমরা বা মানুষও মানুষের দ্বারাও গাড়ি চালানো হতো যা যান চালানো হতো সেখানে এখন ইলেকট্রিক এবং পেট্রোলের ইঞ্জিন দ্বারা যে সমস্ত গাড়িগুলো চলাচল হয় খুবই ভালো এবং খুব তাড়াতাড়ি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া যায় যেমন যেখানে আগে দু পাঁচ কিলোমিটার রাস্তা যেতে গেলে মানুষকে পায়ে হেঁটে যেতে হতো সেই রাস্তা এখন আমরা বাইকের দ্বারাই বাসের দ্বারায় বা কোনো আরও অন্য গাড়ির দ্বারায় আমরা সেটা পাঁচ ঘন্টার রাস্তা আগে পায়ে হেঁটে লাগতো সেটা এখন আমরা এক ঘন্টায় যেতে পারি কিংবা আধা ঘন্টায় যেতে পারি এবং আমাদের দেশে খনিজ তেল খুবই কম পাওয়া যায় তার জন্য সরকার এখন যে সমস্ত ব্যাটারি চালিত ইঞ্জিন তৈরি করেছে তাতেই খুবই মন কেড়েছে খুবই ভালো সেগুলো খুব ভালো লাগছে যেমন ভ্রমণের জন্য আগে যেমন আমরা তামিলনাড়ু ব্যাঙ্গালোর কাশ্মীর কানে শুনতাম যাওয়াটা আমাদের কাছে একটা ভীষণ বড় ব্যাপার ছিল ভাবতে পারতাম না যেমন আন্দামান যার নাম শুনলে কালাপানি যেমন নাম শুনলে একটা দুঃস্বপ্ন মনে হতো সেখানে এখন আমরা এক থেকে দুদিনে পৌঁছাতে পারি আর পরিবহনের নতুন ধারণ বলতে যেগুলো আগে ছিল না সেগুলো এই খনিজ তেল দ্বারা পেট্রোল দ্বারা যে সমস্ত গাড়ি ছিল না বাস ছিল না বাইক ছিল না প্লেন ছিল না যেমন সাইকেল ছিল না তারপরে অটো ছিল না এখন আবার নতুন এসেছে যে টোটো ব্যাটারি চালক সেগুলো ছিল না সেগুলো এসেছে এগুলো আবার নতুন এসেছে খুবই ভালো লেগেছে এগুলো খুবই ভালো আগামী দিনে আরও ভালো কিছু হবে এর জন্য ভারতের ভারতবর্ষের সমস্ত বৈজ্ঞানিকদের কাছ থেকে আমরা আশা রাখছি